যেভাবে কৃষকরা নিশ্চিত করতে পারেন যে তাদের পশুগুলি নিরাপদ এবং মানবিক প্রক্রিয়াকরণ সুবিধাগুলিতে পরিবহণ করা হয় সেগুলি হচ্ছে তাদেরকে পর্যাপ্ত পরিমাণে স্থান দেওয়া হয় তাদেরকে থাকার জন্য আলাদা করে গোয়াল ঘর নির্মাণ করা হয় গরু মোষদের থাকার জন্যে এবং সেই ঘরটি যাতে বড়ো হয় এবং বায়ু চলাচল প্রদান করা হয় সেই ব্যবস্থাটিও মানবিক প্রক্রিয়াকরণ সুবিধাগুলিতে রাখা হয় এছাড়াও রাতেরবেলা ও দিনেরবেলায় যখন গরু মোষগুলি বা পশুগুলি বিশ্রাম অথবা ঘুমোয় তখন যাতে তাদের মশা মাছি না কামড়ায় সেই কারণেও তাদের গোয়াল ঘরে মশারিও টাঙ্গানো হয় এবং গ্রীষ্মকালে অতিরিক্ত গরমের জন্য তাদের গোয়ালঘরে পাখা লাগানোর বন্দোবস্ত কৃষকরা করে থাকে যাতে পশুদের কষ্ট না হয় সময় মতো তাদেরকে খাবার প্রদান করা হয় যাতে তারা সুস্থ সবল থাকে কৃষকদের বাড়িতে ফসল বওয়ার জন্য অনেক গরুর গাড়ি রাখা হয় পরিবহণ করার জন্য যাতে পশুদের কম করে মাল বহন করতে পারে তাদের যাতে কষ্ট না হয় চাপ কম হয় সেই দিকটাও কৃষকরা নিশ্চিত করে থাকে